সাহিত্যসভা ও সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পুরুলিয়া জেলার বয়স্ক জনগোষ্ঠীর মুখোমুখি প্রধান চ্যলেঞ্জগুলি হল এখানে বয়স্ক মানুষদের হাসপাতাল যেতে হলে অনেক দূরবর্তী এলাকায় যেতে হয় যেখানে যাওয়ার জন্য মানুষদের বাসে ট্রেনে যাতায়াতে অসুবিধা হয় তার জন্য মানুষকে অনেক রোদ গরমে যেতে হয় এছাড়াও মানুষের এখানে মানুষ অনেক সুযোগ সুবিধা রয়েছে হাসপাতালে যেমন এখানে সাস্থ্য সেবা খুব ভালো ডাক্তারবাবু ভালোভাবে চিকিৎসা করে থাকে অনেক নার্স থাকে অনেক সময় নিয়ে দেখা করে এমনকি হাসপাতাল থেকে ফ্রি ওষুধও দেওয়া হয় যার জন্য বয়স্ক মানুষদের অনেক সুবিধাও হয় এছাড়া এখানে বয়স্ক মানুষদের মানসিক অসুস্থতা দেখার জন্য অনেক দূর দুরান্ত থেকে ডাক্তার এসে থাকে যেমন কলকাতা বর্ধমান থেকে ডাক্তার এখানে এসে চিকিৎসা করে থাকে এছাড়া বর্তমান সময়ে মানুষের চিকিৎসার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক সুবিধা করে দিয়েছে যেমন ফ্রিতে অষুধ দেওয়া হয় এছাড়া মানুষের চিকিৎসার জন্য গ্রামে গ্রামে অনেক ছোটো ছোটো ক্যাম্পেরও ব্যবস্থা করে থাকে যার জন্য মানুষকে বয়স্ক মানুষদের অনেক অসুবিধা কম হয়েছে